কয়েক বছর আগের পুরোনো মোবাইল আর বর্তমানে স্পাটফোটের স্মার্টফোনের মধ্যে পার্থক্য পার্থক্য অনেকই আছে যেমন যেমন ধরুন আগে আগের পুরোনো মোবাইলগুলোতে সেরকম ইন্টারনেটের সুবিধা ছিলো না তারপর এখনকার স্মার্টফোনে প্রচুর সুবিধা পাওয়া গেছে যেমন যেমন ধরুন একম পড়াশুনার ক্ষেত্রেই হোক যে পো এখন মোবাইলের মাধ্যমে পড়াশুনার জন্য অনেক সুবিধা পাওয়া যায় এই স্মার্টফোনের জন্য আর তাছাড়া আগের তুলনায় এখন নেটওয়ার্ক সংযোগ কীভাবে কাজ করে আগে আগের নেটওয়ার্ক সংযোগ ছিলো হচ্ছে টু জিবি আর এখন সেটা থ্রি জিবি ফোর জিবি ই এখন ফাইভ জি বিতে এসে দাঁড়িয়েছে আর আমি জিও সিম ব্যবহার করি এবং ডাটা প্যাকের জন্য মাসে আমাকে দুশো উনচল্লিশ টাকা করে আমাকে দিতে হয় আর আর আ পুরনো স্মার্টফোনে যেরকম কোনো রকমের কিছু সুবিধা মানে পড়াশোনার ক্ষেত্রেই হোক যাই হোক কোনো রকম সুবিধা যদি আমরা দরকার থাকতো তো সেই ফোনের মাধ্যমে সেটা হতো না আর একোন ইন্টারনেট ব্যবস্থা অনেক উন্নত সেই উন্নত হওয়ায় তো সেই সুবিধাটা আমরা পেয়েছি স্মার্টফোনের মাধ্যমে